আপনার কি চাকুলিয়ায় দোকান আছে বলছি আপনি কি চুড়ি মালা রাখেন কী কী রাখেন আপনি আপনি কী কী রাখেন আচ্ছা ডিজাইন দেখি কানের আছে কোনো আচ্ছা ডিজাইন কত দাম নেবেন আচ্ছা মাথার ক্লিপ কেমন আছে আর আর ডিজাইন দেখার টিকলি পাতা ক্লিপ মুখের ক্রিম ওসব কিছু রাখেন কি আপনি ওগুলোর কত দাম পড়বে গলার সেট না হাতের চুড়ি এই সব কত নেবেন আপনি বলুন কিন্তু কম দামে নিতে হবে বেশি দাম পারব না দিতে না আপনাকে কম করতে হবে তাহলে যাব আপনার দোকান আচ্ছা ডিজাইন দেখি এ আপনি সিটি গোল্ডের কেমন কেমন তামা মানে ডিজাইন মালা রাখেন তারপর কোমর বন্ধন এই সব রাখেন কি আচ্ছা দামে যখন পাওয়া যায় তাহলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে যাচ্ছি একটু দামটা কম করবেন তাহলে যাব আরও সঙ্গে সঙ্গী সাথি নিয়ে যাব